আমি সমুদ্রে যেতে খুব ভালোবাসি কেননা সমুদ্রটা আমার খুবই পছন্দের সমুদ্রে ওইখানে সমুদ্রের পাড়ে গিয়ে বসা সমু সন্ধের সময়টা আমার সবথেকে বেশি ভালো লাগে সন্ধের সময় সমুদ্রের পাড়ে গিয়ে বসতে সমুদ্রের যে বাতাসটা সন্ধের সময় লাগে খুবই ভালো লাগে ওটা খুব আরামদায়ক সমুদ্রের ঢেউগুলো যে আসে সন্ধের সময় ঢেউয়ের ঢেউটা আরও বেশিই ভাবে হয় জোয়ার ভাটাটা বেশি পরিমাণে হয় সন্ধ্যার সময়টা ওটা দেখতে আরও বেশি ভালো লাগে সমুদ্রের বালিতে যা হাঁটা সমুদ্রের ঢেউয়ে যে ঝিনুকগুলো আসে সেই ঝিনুকগুলো কুড়োতে সমুদ্রের ওইখানে পাড়ে যে আমরা বসি ওই বাতাস বাতাস যে দেয় ওই বাতাসটাও ভালো লাগে আর ওখানে সবাই ভোমণের জন্য অনেকেই আসে ওখানের একটা মানে জায়গাটা খুব একটা আনন্দদায়ক বা মনোরম জায়গা ওই জন্য আমার সমুদ্রটা খুবই ভালো লাগে